অতো বড়ো মাপের শিল্পী আমি নই যে আমার ছবি গবেষণায় যাবে হ্যাঁ রেফারেন্স করা যেতেই পারে আমার ছবিটা কাউকে সংগ্রহ করার জন্য